হ্যাঁ হ্যাঁ করেছি স্কুলে সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আমি কিছু কিছু খেলা নিয়েছিলাম কিছু কিছু খেলা নিয়েছি যেমন হাঁড়িভাঙা একশো মিটার দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় বা হাই জাম্প লং জাম্প এগুলি খেলতে এগুলি খেলে এগুলি কী ভাবে খেলতে হয় হচ্ছে হাঁড়িভাঙা একটি লাঠি দেওয়া হবে একটি লাঠি দেওয়া হবে আর সামনে একটি বড় হাঁড়ি থাকবে ওই হাঁড়িটিতে চোখ বেঁধে দেওয়া হবে চোখ বেঁধে ওই হাঁড়িটিতে যে না দেখে হাঁড়িটিতে যে হাঁড়িটি ভাঙলে তুমি ফার্স্ট হবে আর একশো মিটার দৌড় একটি বড় লম্বা জায়গাতে এক চুনের দাগ দুদিকে চুনের দাগ দেওয়া হবে তার মাঝে তার মাঝ তার তার মাঝ বরাবর তোমাকে ছুটে ছুটে যেতে হবে সবাই একসাথে দশ জন ছুটবে তার তার মাঝে তুমি তার সাথে তার সাথে তুমি তার সাথে তুমি ছুটলে তার সাথে তার সাথে তুমি এবং তার সাথে তুমি একসাথে ছুটে তুমি ফার্স্ট গেলে তবে তুমি সেখানে ফার্স্ট বলে ফার্স্ট হবে দুশো মিটারেও একই দুদিকে দুটো চুন দেওয়া থাকবে চুনের মাঝে তোমাকে ছুটতে হবে ছুটে তুমি যদি ফার্স্ট পৌঁছাতে পারো তা হলে তুমি ফার্স্ট হবে না আর হাই জাম্প হাই জাম্প হচ্ছে একটি বা একটি একটি দড়ি দেওয়া হবে একটি দড়ি বেঁধে দেওয়া হবে দুটো লাঠির মাঝে সেই দড়ির উপর দিয়ে তোমাকে ডিঙিয়ে পেরোতে হবে লাফ দিয়ে উপর দিয়ে লাফ দিয়ে পেরোতে হবে তোমাকে দড়িটি না ছুঁয়ে বালি জাম্প হল একটি দূর থেকে একটি একটা দাগ কেটে দেওয়া হবে সেই দাগের আগে পা দিয়ে তোমাকে হচ্ছে বালিটিতে লাফ দিতে হবে বালির দূরত্বে লাফ দিতে পারলে যত দূরত্ব হবে তত তুমি ফার্স্ট হবে যত বেশি দূরত্ব হবে তত বেশি তুমি ফার্স্ট হবে